পুরুলিয়া জেলার শিল্প বলতে আমাদের এখানে অনেকগুলি শিল্প আছে যেগুলো এক কিছু শিল্প অবলুপ্ত হয়ে গেছে যেমন আগর শিল্প বলে একটা শিল্প ছিল সেটা এখন অবলুপ্ত হয়ে গেছে তাছাড়া ধরুন আমাদের এখানে বাবুই দড়ির শিল্প আছে গালা শিল্প আছে আমাদের এখানে রাক্ষা চাষ হয় তার থেকে গালা তৈরি হয় গালা থেকে আপনার বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় আপনার কি বলবো আসবাবপত্রও তৈরি হয় প্রসাধনী জিনিসও তৈরি হয় গালার থেকে সাজ সরঞ্জামের জন্যে তৈরি হয় বাবুই পাখির থেকে বিভিন্ন ধরনের আপনার ব্যাগ তৈরি হয় তারপরেতে আরও বাড়িতে সাজানোর জন্য যেন যেমন সেই লাইটের ইয়ে থাকে কাভার থাকে এই ধরণের অনেক জিনিসই আমাদের এইখানে তৈরিই হয় সেগুলোর থেকেও সবথেকে বড়ো জিনিস যেটা হচ্ছে আমাদের এখানে সেটা হল মুখোশ শিল্প এই মুখোশ শিল্পটা আপনি ভারতবর্ষের আর কোথাও পাবেন বলে আমার মনে হয় না কারণ এটা আপনার প্রথমত হল যে এর যে তৈরি করার যে ব্যাপারটা এই ব্যাপারটাই আপনি মানে আন্দাজ করতে পারবেন না যে গোটাটাই একটা কাপড় আর কাগজের উপর তৈরি তার ওপরে মাটি দিয়ে তার উপরে রঙ দিয়ে তার উপরে তাকে তৈরি করা এবং সেই যে পৌরাণিককালের সব মূর্তিগুলা রাজাদের বলুন রাক্ষসের বলুন মানুষের বলুন পশুর বলুন আর কারো বলুন সমস্ত মূর্তির মুখোশ এখানে তৈরি হয় আমাদের এখানে তৈরি হয় এবং এই সেই মুখোশগুলো সবথেকে গর্বের জিনিস যে আমাদের এইখানে যে মুখোশ পড়ে যে শিল্পি যারা নাচ গান করে তারা তাদেরকে ছৌশিল্পি বলে এই ছৌশিল্প আমাদের জগৎ বিখ্যাত এক কথায় আমরা বলতে পারি আমাদের এখানে এমন অনেক শিল্পী আছে যারা ধরুন লন্ডন ফ্রান্স ইটালি জার্মান এই সমস্ত জায়গাতে গেছেন গিয়ে তারা তাদের নৃত্যকলা দেখিয়েছেন তাদের শিল্পী শিল্প স্রষ্টা যা আছে তাদের তা উজার করে ওখানে দিয়ে এসেছেন এবং সেইখানকার মানুষের ভালোবাসা তারা প্রায় ব্যাগে করে মাথায় করে কুড়িয়ে নিয়ে এসেছেন আর আমাদের দেশ রাজ্যবাসীকে দেখিয়েছেন বা বিশেষ করে তো জেলাবাসীকে আমাদের দেখিয়েছেন এবং জেলায় যখন আমরা এই শিল্পটা নিয়ে যখন আমরা ভাবি তখন আমাদের সত্যিকারের রামায়নে ধরুন রাম রাবণের যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধও আপনার এই ছৌ শিল্পীরা এক রাত্রিরের মধ্যেই আপনার সীতাহরণ থেকে আরম্ভ করে বাকি সব রাম রাবণের যুদ্ধ এবং পরবর্তী সময়ে আপনার ধরুন সীতার পাতাল প্রবেশ পর্যন্ত তারা ওই এক রাত্রিরের মধ্যে তারা সেই নৃত্যের মাধ্যমে সহজ সরলভাবে মানুষের মধ্যে ফুটিয়ে তোলেন এটা জগৎ বিখ্যাত জিনিস হিসাবেই আমরা মনে করি এবং এটার জন্য আমরা গর্বিত